হ্যাঁ ম্যাডাম বলুন ম্যাডাম অনেক রকমের তো আছে আপনার কোনটা দরকার একটু বলুন হ্যাঁ এবার দাম আপনার আমাদের দোকানে সব কোয়ালিটির ভালো কোয়ালিটির জিনিস ঠিক আছে একটু দামি হবে চল্লিশ হাজার থেকে স্টার্টিং এবারে আপনি যদি আরও ভালো নিতে চান আরও ভালো ভালো জিনিস আছে আরও আপনি যদি তাহলে একদিন দোকানে আসুন আমার দোকান আটটা থেকে দশটা দুঘণ্টা খোলা থাকে সকালে আর রাত্রি হচ্ছে ছটা থেকে এগারোটা হ্যাঁ তখন আপনি কি সন্ধ্যার দিক করে আপনার টাইম হবে না কারণ সকালের দিকটা একটু প্রচণ্ড আর কি ভিড় থাকে দোকানে সন্ধ্যের দিক করে বলতে ওই নটার দিক করে আসলে একটু খালি থাকে আর কি দোকানটা হ্যাঁ ম্যাডাম আছে হ্যাঁ হ্যাঁ একদম পাওয়া যাবে আপনার ঠিক আছে এবারে আপনি যদি বলেন যে অনেক রকমের আছে আপনি যদি যেটা পছন্দ হবে সেটা নেবেন বা আপনার যদি কোনো ডিজাইন আপনি যদি থাকে আপনার কাছে তাহলে সেটা আমাদেরকে দিতে পারেন আমরা সেরকম আনাতেও পারি ঠিক আছে আচ্ছা আপনার বাজেটটা কত দশ হাজার হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে আপনি আসবেন হ্যাঁ ওই আপনি যেরকম চাইবেন সেরকমই পাবেন আমার দোকানে ঠিক আছে কোয়ালিটিও খুব ভালো জিনিস আছে কম দামে ভালো ভালো জিনিস পাবেন ঠিক আছে আপনি তাহলে একটু সকাল সকাল আসবেন মানে ওই নটার দিক করে আসবেন তাহলে দেখবেন আপনাকে দেখাতে সুবিধা হবে ব্যাপারটা কারণ ভিড়ের মাঝে তো আপনাকে ঠিক ভালোভাবে দেখাতে পারব না কিন্তু আপনি যদি একটু খালি টাইমে আসেন তখন হচ্ছে আমার সুবিধা হবে আর আপনারও সুবিধা হবে জিনিসটা দেখতে বুঝতে হ্যাঁ আপনি তাহলে নটার দিকে আসবেন তাহলে থাকবে না তাহলে ওই তাহলে আপনার সুবিধা আপনারও সুবিধা হবে না না আমার দোকানে আমার দোকানে সবসময় অ্যাভেলেবল থাকে ঠিক আছে সব জিনিসই পাবেন সব প্রোডাক্টের জিনিসই পাবেন আর আপনার যদি আরও ডিজাইন থাকে আমরা সেটাও আনিয়ে দিতে পারি আমরা হচ্ছে কাস্টমারের চয়েসেই আমরা জিনিস আনাই ঠিক আছে এবারে আপনি যখন আসবেন তখনই না হয় তাহলে ভালো ভাবে কথাবার্তা হবে আর হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ